আমার জেলার স্থানীয় উৎসব বলতে বসন্ত পঞ্চমী আর দোল হুম যে দুটোতে আমরা খুবই আনন্দ করি আমাদের বাড়ির সামনে একটি সঙ্ঘ আছে যার নাম হচ্ছে দুষ্টু মিষ্টি সঙ্ঘ যেখানে ছোট্ট করে আমরা একটা পুজোর আয়োজন করি সেখানে প্রচুর বাচ্চা কাচ্চা এবং মহিলা পুরুষ নির্বিশেষে আসে হ্যাঁ সেখানে আঁকা প্রতিযোগিতা গান নাচ হুম এগুলো আমরা অনুষ্ঠানের আয়োজন করি খুব ভালোও লাগে মনটাও ভালো লাগে যে বাড়ির বাইরে একটুখানি সময় কাটাতে পারছি হুম সময় কাটাতে পারছি এছাড়া ওই বাচ্চাদের একটু প্রতিযোগিতা থাকে হুম মোমবাতি প্রতিযোগিতা আঁকা প্রতিযোগিতা তার মাধ্যমে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদের একটু প্রাইজ দেওয়ারও ব্যাপার থাকে সেটায় অংশগ্রহণ করি আর দোল দোল আমরা সবাই নির্বিশেষে হ্যাঁ খেলি হুম দোল তো খেলতে খুবই ভালো মানে দোল খেলতে খুবই ভালো লাগে যেহেতু রঙের একটা দিন হ্যাঁ সবাইকে রং মাখামাখি এর মধ্যেই বসন্ত পঞ্চমী আর দোল মানে দোলটাই আমার সবচেয়ে উৎসাহের মধ্যে সবচেয়ে জনপ্রিয় বলে মনে হয়